আমার পোষা প্রাণী আছে বিড়াল আমার আমি পুষি কারণ আমার ভালো লাগে বিড়াল দেখতে আমার ভালো লাগে তো বিড়ালকে পুষি আমার হচ্ছে কারণ আমি তার সাথে সময় কাটানোর জন্য আমি বিড়াল পুষি আমি বিড়ালকে বিড়ালটার সাথে এমনিই এমনিই এমনিই নিজে নিজেই কথা বলি আমার ভালো লাগে সেরকম মানে পশুদের সাথে হ্যাঁ এরকম প্রাণীদের সাথে কথা বলতে বা পুষতে তারপর হচ্ছে আমি তাকে আমি নিজে খাই যেটা খাই সেটা আমি বিড়ালকেও খাওয়াই যেমন বিড়ালের প্রিয় খাবার হচ্ছে মাজ দুধ তো আমি যখন খাই সেগুলা তাকেও বিড়ালকেও খাওয়াই আমার ভালো লাগে বিড়াল পুষতে তারপর আমি হচ্ছে কুকুরও পুষি কুকুরের বাচ্ছা দেখলে আমার মনে হয় যে আমি নিয়ে এসে বাড়িতে রাখি পুষি তাপর বিড়াল বাচ্চা হলে তখন আমি একটার জায়গায় আরো দুটো নিয়ে আসি দিয়ে রাখি যে থাক আয় আমার বাড়িতে আমি পুষবো এরকম ভাবে রাখি তারপর হচ্ছে আমার ভালো লাগে পুষতে বিড়াল আর কারণ তারা ম্যাও ম্যাও তাদের যে আওয়াজটা হয় না আমার সেটা খুব ভালো লাগে শুনতে সেই জন্য আমি আরো বিড়াল পুষি তারপর দেখি যে বাড়িতেও তারা যখন ও কোনো জিনিস অপরিষ্কার করে দেয় এদিক ওদিক করে দেয় তখন বাড়িতে মা আমাকে বকা দেয় তবু তাও বলি না আমি বিড়াল পুষবো আমার ভালো লাগে বিড়াল পুষতে দিয়ে আমি বিড়াল পুষি এই জন্য